পশ্চিমবঙ্গে তো আমরা নানা জাতি নানা ভাষা নিয়ে আমরা সবাই বাস করি সেখানে হিন্দু ধর্মেরও যেমন হিন্দু ধর্ম আছে খ্রিস্টান আছে মুসলমান সব ধর্মেরই আছে তাছাড়া তো পাঞ্জাবি আছে শিখ সব আছে তারমধ্যে আমরা হিন্দু ধর্মে যেমন আমরা সব একসাথে পালন করি দুর্গা পুজো দুর্গা পুজোয় আমরা নতুন জামাকাপড় পরি সেরম এখন কিন্তু যাদের নাই যারা বিহারি এখানে আছে তারাও কিন্তু এসে একসাথে আমাদের সাথে দুর্গা পুজো একসাথে পালন করছে আবার মুসলমানরাও কিন্তু আজকাল আমাদের সাথে সমস্ত ইয়েতে পালন করছে সব অনুষ্ঠানে আমাদের সাথে একসাথে পায়ে পা মিলিয়ে করছে খ্রিস্টানরা তো করছেই তাছাড়া ঈদের সময় যেমন আমরা সবাই মিলে একসাথে কিন্তু উদযাপন করি তারা আমাদের বাড়িতে এসে শিমাই শিমাই দিয়ে যায় আবার নেমন্তন্নও করে আমরা যাই গিয়ে তাদের সাথে একসাথে নিমন্তন্নতে একসাথে গিয়ে পালন করি আবার তাদের যে ইফতেহার করে তারা রোজা রাখে রোজা রাখার পরে যে তাদের সন্ধ্যেবেলার খাবারটা আমরা নেমন্তন্ন করে খাওয়াই আমাদেরও তারা নেমন্তন্ন করে আমরা যাই খাওয়াই আবার খ্রিস্টানদের যাদের বড়োদিন তাদের কাছে তো বড়োদিনটা বিশাল ব্যাপার আমাদের হিন্দুদের কাছে ছোটোবেলা থেকে আমরা কেক ছাড়া কোনোদিন বড়োদিন মানেই একটা কেক হয় বাড়িতে বানানো হবে নয় কিনে আনা হবে তাছাড়া আমরা চার্চে যাই চার্চে গিয়ে আমরা সবাই মিলে একসাথে প্রদীপ জ্বালাই প্রার্থনা করি সব একসাথে আমরা পালন করি